আমার লাস্ট জন্মদিনে আমার হাসবেন্ড আমাকে সারপ্রাইস দিয়েছিল তো আমরা বাইরে থাকতাম এখানে থাকতাম না আমার হাসবেন্ড আমার হাসবেন্ড যেখানে চাকরি করতো সেখানে আমরা থাকতাম তো আমার জন্মদিনের আগের রাত্রে ও একটা কেক কিনে এনেছিল আমাকে লুকিয়ে সেলিব্রেট করবে বলে রাত বারোটার সময় তো সেইটা আমি দেখেছিলাম কিনে এনেছে যেহেতু ও আমাকে সারপ্রাইস দেবে ভেবেছিল সেই জন্য আমি তখন আর তাকে কিছু জিজ্ঞাসা করি নি রাত্রেবেলা যে রকম আমরা খাওয়া দাওয়া করে ঘুমোই তো সেই রকম খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা বারোটার সময় হঠাৎ করে ও আমাকে তুলেছে তুলে কেক কাটা হয়েছে কেক কেটেছি আমরা দুজন মিলে কেক কেটেছি যেহেতু বাইরে ছিলাম ফ্যামিলির কেউ ছিল না সেটা একটু খারাপ লেগেছিল কিন্তু তাও জীবনে প্রথমবার কেউ আমাকে এইভাবে সারপ্রাইস দিয়েছিল এটা আমার সারাজীবন মনে থাকবে যে এইভাবে কেউ সারপ্রাইস দিয়েছে তো সেই সেইদিন রাত্রেবেলা আমরা দুজন মিলেই কেক কেটেছিলাম তারপরে তারপরের দিন যেদিন আমার জন্ম জন্মদিনের সকালবেলায় আমরা বাইরে বেরিয়েছিলাম একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়ে আমরা যেখানটায় থাকতাম ওখানটা যেসব মানুষগুলো বাস করতো তারা খুব যে একটা ভালোভাবে থাকতো সেরকম নয় ওখানকার বাচ্চাদেরকে আমরা গিয়ে কেক খাইয়ে এসেছিলাম আমার জন্মদিনের যে কেকটা ছিল ওই কেকটাই আমরা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম এটা আমার সবথেকে স্মরণীয় ঘটনা